হ্যাঁ আমি একটি যাত্রীবাহী বাসের বর্ণনা দিতে পারি বাস সাধারণত এক রকমের হয় না অনেক রকমের হয় যেমন পাবলিক বাস ট্যুরিস্ট বাস স্কুল বাস আরও অনেক ধরনের বাস হয় বাসের বাইরের অংশটা সাধারণত মেটাল বা প্লাস্টিকের তৈরি হয় এবং বাসগুলি বিভিন্ন রঙের হয় কখনও লাল হলুদ কখনও নীল সাদা আরও নানা রকমের হয় বাসটি সাধারণত লম্বা ও প্রশস্ত হয় বাসে চারটি চাকা থাকে যা বাসকে রাস্তায় চলাচল করতে সাহায্য করে বাসের সামনের অংশে চালকের জন্য একটা আরামদায়ক আসন থাকে যা স্টিয়ারিং হুইল গিয়ার লিভার এবং বিভিন্ন নিয়ন্ত্রণ প্যানেলের সাথে সংযুক্ত থাকে বাসের চালক সেখানে বসে বাস চালায় বাসের ভিতরে একাধিক আসন থাকে যা সাধারণত সারিতে সাজানো থাকে আসনগুলো আরামদায়ক এবং নিরাপত্তাময় এছাড়া যাত্রীদের জন্য একটি স্টোরেজ ক্যারিয়ার থাকে যেখানে যাত্রীরা তাদের ব্যাগ মালপত্র ও অন্যান্য সামগ্রী রাখতে পারে এই ক্যারিয়ারটি সাধারণত বাসের ছাদ বরাবর থাকে বাসের আসনের পাশে বড় বড় জানালা থাকে যা দিয়ে যাত্রীরা বাইরের দৃশ্য দেখতে পায় এই জানালাগুলি সাধারণত বড় এবং স্লাইডিং হয় যা বাতাস চলাচল করতে এবং আলো প্রবাহিত হতে সাহায্য করে অধিকাংশ যাত্রীবাহী বাস ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয় যা শক্তিশালী এবং দক্ষ শক্তির উৎস হিসেবে কাজ করে এছাড়াও বাসের ভিতরে সাধারণ নিরাপত্তা ব্যবস্থা থাকে বাতাল চলাস্ চ বাতাস চলাচলের ব্যবস্থা থাকে যেমন এসি থাকে বা ভেন্টিলেশন থাকে এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিনোদন ব্যবস্থাও থাকে আমি বাসে ভ্রমণ করেছি বাসে করে আমি দীঘা দিল্লি কাশ্মীর পাঞ্জাব লক্ষ্ণৌ নৈনিতাল ইত্যাদি আরও অন্যান্য অনেক রাজ্যে গিয়েছি এছাড়াও আমি স্কুল কলেজে যাওয়ার সময়ও বাসে ভ্রমণ করেছি